আমার নাম চন্দন কারক আমার বাবার নাম মহাদেব কারক আমার গ্রাম দলমাদল নয় নম্বর ওয়ার্ড আমি চন্দ্রকোণা দু নম্বর ব্লকের চন্দ্রকোণা পৌরসভার বাসিন্দা আমি চন্দ্রকোণা জিরাট হাইস্কুলে ক্লাস ফাইভ টু টুয়েলভ পর্যন্ত পড়েছি ওইখানে আমি পড়াশোনা শুরু করেছি মাধ্যমিকে আমি যথেষ্ট মাধ্যমিক ওইখানে মাধ্যমিক ওইখানে এইটটি সেভেন পার্সেন্ট নম্বর তারপর ওইখান থেকে বেরিয়ে আমি এইচএস পাশ করি চন্দ্রকোণা জিরাট হাই স্কুল থেকে আর্টস বিভাগে তারপর ওইখান থেকে আমি চলে যাই পড়াশোনা করার জন্য হাওড়াতে হাওড়া জগৎবল্লভপুর বেসিক ট্রেনিং কলেজ ওইখানে আমার কলেজ কমপ্লিট করি তারপর ওইখানেই আমার শোভারানি কলেজ মেমোরিয়াল কলেজ থেকে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করি তারপর ওইখান থেকে ফিরে আসার পর আমি ক্লাবের সঙ্গে যুক্ত হই খেলাধূলাতে তারপরে এখানে কিছু দিন ঘোরাঘুরির পর দেখলাম যে আর ঘোরাঘুরি করা চলবে না একটা কিছু কম্পেটিটিভ কিছু করার জন্য পড়াশোনা করতে হবে তারপর আমি চন্দ্রকোণাতে যখন আবার রিটার্ন ফিরে আসি সেই সময় খোঁজ পাই এখানে অ্যাফলস এডুকেশন বলে একজন কোনো সংস্থা আছে সেখানে টিচার হচ্ছে অশোক পান অশোক পানের সহায়তায় আমি শুরু করি যে কম্পেটিটিভ প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং সেই প্রতিযোগিতামূলক পরীক্ষাও চালাতে চালাতে আমি নানা রকম পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হই ঠিক যেরকম প্রাইমারি টেটে উত্তীর্ণ হয়েছি ডব্লিউবি কনস্টেবেলও উত্তীর্ণ হই তারপরে দেখেছি আমার ডব্লিউবি কনস্টেবল আমার জন্য নয় সেই জন্য আমি অন্যান্য পরীক্ষা দেওয়ারও প্রিপারেশন নিই সাথে সাথে অশোক স্যারের সাথেই আমি স্যারকে সাহায্য করি নানা রকম পড়ানোর বিষয়ে তারপর পড়ানোর বিষয় বাদেও আমি নানা রকম জায়গায় একটু ঘুরতে যেতে পছন্দ করি সাধারণ আমার বন্ধুবান্ধবদের সাথে এছাড়াও নানা রকম খেলার সাথে খেলায় বিভিন্ন ক্লাবে খেলতে যেতে ভালোবাসি আর নানা রকম কাজ কাজ ছোটখাটো কাজকর্ম বাবার সাথে বাড়িতে চাষবাসে বাবাকে সাহায্য করি আর কিংবা আমার নিজস্ব টুকটাক আমার একটা ভালো লাগার কাজ থাকে সকালে বাড়ি বাড়ি পেপার ডেলিভারি দেওয়া এইসব কাজগুলো করতে আমার ভালো লাগে এছাড়াও নানারকম ব্যাপার যে আছে কিছুক্ষণ কাউকে গ্রুপ স্টাডি কিছু বন্ধুদের মধ্যে কিছুক্ষণ বসে আড্ডা মারলাম কিন্তু সেই আড্ডা মারার সময়টাও আমি কী কাটাই কিছু পড়াশোনার মাধ্যমে কারণ পড়াশোনা ছাড়া আমি কিছু বুঝতে পারছি না কারণ বর্তমান জীবনে এগিয়ে যাওয়ার জন্য পড়াশোনা ছাড়া কোনো লক্ষ্য নেই সেই জন্য পড়াশোনাটাই আমার কাছে একটু বেশি প্রায়োরিটি পায় সব থেকে